বাইকে সব জায়গাতে ঘুরতে মজা লাগে দার্জিলিং বাইকের একটা রাইড বন্ধুদের সাথে সব বন্ধুরা একসাথে বাইকে করে আমরা গেলাম সব জায়গাতে আমাদের ভালো মানে প্লেস হচ্ছে দার্জিলিং সিকিম মানালি যে পাহাড়ি এলাকায় বাইকে করে ঘোরার মজাই একটা আলাদা আর বন্ধুদের সাথে ঘুরতে বেশি ভালো লাগে আর কেন আমরা ঘুরি কারণ আমার শখ আমার রাইডার হওয়া আমার শখ আমাকে খুবই ঘুরতে খুব ভালো লাগে বাইকে করে দেশ বিদেশ আর আমি যদি কাউকে যদি বলি যে কোন জায়গায় ঘুরলে বেশি বেটার হবে তাহলে আমার সাজেশান সেই মানালি যাক কারণ মানালিতে বাইক চালিয়ে খুবই মানে যে ভিউগুলো আছে সেগুলো বাইক চালাতে চালাতে দেখতে খুবই সুন্দর লাগে এভাবেই আমি রেকমেন্ড করবো তাদের দিকে যে মানালি যাওয়ার জন্য